আমার সবথেকে কাছাকাছি বা বেশি বিক্রি হওয়া খাবারটি হলো যেমন চিকেন পকোড়া চাউমিন বিরিয়ানি আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি কারণ আমি আমার বন্ধু বান্ধবরা যত এই খবারটি অনলাইন থেকে নিয়ে খেয়েছিলো খুবই ভালো লেগেছিলো এবং অফলাইনে আমাদের সামনে একটা রেস্তোরাঁ আছে সেই নতুন রেস্তোরাঁ হয়েছে এবং সেই রেস্তোরাঁয় খুব সুন্দর খাবার তৈরি করে বিরিয়ানি বিরিয়ানিটা খুব সুন্দর তৈরি করে এবং সেই খাবারের আর খাবারটাও যেমন সুস্বাদু লাগে তাই বন্ধু বান্ধবরা খেয়ে ভালো বলেছে তেমনি তার নামটাও হচ্ছে রেস্তোরাঁর নাম হচ্ছে দাদা ভাই রেস্তোরাঁ সেই জন্যে আমি বন্ধু বান্ধবদের কাছে শুনে আমিও তৎক্ষণাৎ সেখানে খেতে চলে যাই সেই অফলাইনে আমি অনলাইনেও অর্ডার করে খেয়েছিলাম এবং অফলাইনে গিয়ে সত্যি আমার বন্ধুরা যেমন বলেছিলো তেমনই সুস্বাদু খেতে সেই জন্য আমি বিরিয়ানি খাবার পর আমি একটা চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম যেমন বন্ধু বান্ধবরা আমাকে যেমন বলেছিলো চিকেন পকোড়াটাও দেকছি খুব সুন্দর দারুণ খেতে সেই জন্য আমি বন্ধু বান্ধবদের বলেছিলাম এবং সেই খাবারে একটু নুন কম হয়েছিলো সেই জন্য আমি রেস্তোরাঁকে বলেছিলাম যে একটু নুন কম হয়েছে বলছে ও আজকে একটু প্রব্লেম হয়েছে আর কি সেই জন্য একটু কম তাই আমি বলেছিলাম তাহলে একটু ঠিক করে করে আমাকে প্যাক করে পাঠিয়ে দেবে আমি বাড়ির জন্যও দু প্যাকেট নিয়ে যাবো এবং তার পরের দিন এসেও আমি সেখানে খেয়েছিলাম কারণ অন এত রেস্তোরাঁয় আমি খেয়েছি এত সুন্দর খাবার কোথাও করতে পারে নি এবং সেই নতুন রেস্তোরাঁতে খুব সুন্দর করেছে খেয়ে আমার খুবই ভালো লেগেছিলো